স্ট্যাম্প পয়সা বা শিলা সংগ্রহে শিক্ষাগত মূল্য অনেক কিছু আছে এগুলো সম্পর্কে অনেক কিছু জানা যায় বা এইগুলো সম্পর্কে কীভাবে ব্যবহার করা হয় কীভাবে উৎপত্তি করা হয় এইগুলো সম্পর্কে জানা যায় এবং এগুলো সম্পর্কে জানলে নিজের মধ্যে জ্ঞান সঞ্চয়ের কোনও পরীক্ষা দিলে সেখানে আমি সাফল্য লাভ করতে পারবো বা কারোর সাথে কোনো কথা বলে কেউ যদি আমার কাছে কখনও সাহায্য দরকার চায় এগুলো বিষয়ে তখন আমি তাকে সেগুলো সম্পর্কে বলতে পারবো তো এর শিক্ষাগত মূল্য অনেক কিছুই আছে এবং শিক্ষাগত মূল্য থাকার পরও আমি এটার থেকে আরও অনেক কিছু শিখতে চাই সেটা হলো যেমন স্ট্যাম্প স্ট্যাম্প কেন তৈরি করা হয়েছিলো বা কীভাবে তৈরি করা হয়েছিলো বা এটা কী কাজে ব্যবহার করা হয় কারণ অনেক আগেকার সময় সমাজ অত উন্নত ছিলো না তো ওই যে কাগজগুলো কীভাবে তৈরি করতো বা কি করতো কীভাবে ব্যবহার করতো ওইগুলো জানতে চাই পয়সা থেকেও আমি জানতে চাইছি আগে একটা পয়সার মধ্যে এত কম মূল্য মানে এত কম তার মধ্যে কারেন্সির মধ্যে টাকাটা ভরে রাখা হতো মানে ওই যে পঁচিশ পয়সা হলো তো এখন সেটা এক টাকার নিচে কোনও কিছু ব্যবহারই হয় না তো আমি জানতে চাই ওগুলো কেন হতো বা কীভাবে তৈ ওই পয়সাগুলো তৈরি হতো কারণ তখনকার সমাজ অত উন্নত ছিলো না তো আমি জানতে চাই যে কীভাবে ওইগুলো তৈরি হতো সেগুলো এছাড়াও শিলা শিলা কীভাবে একটা শিলা থেকে অন্য শিলায় রূপান্তরিত হচ্ছে সেটা জানতে চাই এছাড়াও শিলা অন্য শিলায় রূপান্তরিত হওয়া ছাড়াও শিলার প্রথম প্রথম উৎপত্তি কোথা থেকে হয়েছে কীভাবে উৎপত্তি হয়েছে প্রথমে কেন একটা শিলা অন্য শিলায় রূপান্তরিত হয়েছে এবং সেই শিলাটা কীসের মাধ্যম দিয়ে গেছে তো আমি এগুলো থেকে এগুলোই শিখতে চাই